বলছি আমি ভর্তি হওয়ার জন্য কল করেছিলাম আপনি কি দীঘার বাস ছাড়ছেন ও দার্জিলিং ছাড়া হচ্ছে এ বছর আচ্ছা ঠিক এটা কত করে কী টিকিট হ্যাঁ খাওয়ার

হ্যাঁ মানে থাকা খাওয়া সব থাকা থাকা খাওয়া সব আপনাদের আর হচ্ছে বে এবারে এক্সট্রা কিছু আমি যদি কোনও কিছু কিনি বা কোনও কিছু খাওয়া দাওয়া করি বাইরে দোকানে সেটা আমার নিজের খরচা

আচ্ছা মানে একজন টিকিট পনেরো হাজার টাকা মানে আমি যদি আমার সাথে আমার কোনও সঙ্গীকে নিয়ে যাই তাহলে তিরিশ হাজার টাকা করে পড়বে নাকি পাঁচ বছরের উপরে টিকিট লাগবে পাঁচ বছরের নিচে হলে টিকিট ফ্রি ও আচ্ছা মানে সিট পিছু টিকিট বাসেরটা আর কি হুম আচ্ছা তে হ্যাঁ হ্যাঁ যাব বলেই তো কল করেছিলাম এই তো কত করে কী টিকিট জেনে নিলে আমরা আগের থেকে ভালো হত ওই জন্য জেনে নিলাম আর কি হ্যাঁ হ্যাঁ ওই কারণে ওই কারণেই আমি ফোনে দেখলাম আর ওই ওই কারণে আপনাকে আমি কল করলাম আগে থেকে কল করে নিলাম যেভাবে যাব এ বছর ওই জন্যই ফোন করলাম আমি কত করে কী টিকিট ওযা আমি আমি যাব আমার আরেকজন বন্ধু যাবে আর কি ওটা দুটো টিকিট আপনি রাখবেন তুলে রাখবেন আমার জন্য হ্যাঁ দুটো টিকিট কনফার্ম পুরো এবারে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম ওকে